ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি হল ফোক নৃত্য রবীন্দ্র নৃত্য কথাকলি ঝুমুর মণিপুরী ওড়িশি ছৌ নৃত্য এবং ভারতের কোনো একটি বিখ্যাত নৃত্য শিল্পী হল প্রভু দেবা